বাংলা ভাষা কীভাবে আপনার সংস্কৃতি ও পরিচয়কে প্রভাবিত করেছে আমরা পশ্চিমবাংলার বাসিন্দা এখানকার প্রধান ভাষা হচ্ছে বাংলা এখানে স্কুল কলেজ কোর্ট কাচারি হসপিটাল আপনি যেখানেই যাবেন সব জায়গায়ই বাংলা কথা চলে বাংলা কথা শুধু বলাই হয় না বাংলা বলা হয় বাংলা শুনতে হয় বাংলায় সমস্ত কাগজপত্র নথিপত্র আপনার সব কিছু বাংলায় লেখা হয় যেরকম প্রথমে ইংলিশ লিখা থাকে তার পাশে কিন্তু সমান অধিকার বাংলা ভাষাকে দেওয়া হয়েছে বাংলা ভাষা আর ইংরেজি ভাষার মধ্যে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই বাংলা ইংরেজি ভাষার যা মর্যাদা বাংলা ভাষারও সমান মর্যাদা আছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে তো বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক আমার পরিচয়কে প্রভাবিত করেছে এই কারণে আমরা যদি ভারতের অন্য কোনো রাজ্যে চলে যাই সেখানে গিয়ে যদি বাংলা বলি মানুষ কিন্তু আমার ভাষাতেই ধরে নেবে যে আমি পশ্চিমবাংলার বাসিন্দা সেখানে আমাকে বলতে হবে না যে আমি পশ্চিমবাংলা থেকে এসছি আমার ভাষাই আমার পরিচয় হয়ে যাবে যে আমি পশ্চিমবাংলার বাসিন্দা এই জন্য আমার ভাষা আমার পরিচয়